আমি লাজিজ থেকে মাটন বিরিয়ানি অর্ডার করতে চাই আমাকে তিন প্লেট মাটন বিরিয়ানি সেখান থেকে আমার শ্রীপল্লির বাসভবনের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হোক